পশ্চিমবঙ্গের শিল্প কারু শিল্প এবং নৈপুণ্যের কাজে যদি বৈদ্যুতিক সম্পত্তি বা কপিরাইটের সমস্যা সমস্যাকে বিভিন্নভাবে মোকাবিলা করা যায় যেমন এখন বিভিন্ন রকম আইন হয়েছে বা লাইসেন্স হয়েছে আইন করে যে একটা মানুষ আর একজনকে মানুষকে কপি করেছে সেটা বোঝা যায় এই আইনের মাধ্যমে তারা তখন শাস্তি পায় এছাড়া লাইসেন্স আছে যে একটা মানুষ এই জিনিসটা একজনই তৈরি করতে সেই জন্য লাইসেন্স দিয়েছে সেই চুক্তি রয়েছে যে এই মানুষটা এই কাজটাই করতে পারবে এইগুলো যেমন বিভিন্ন রকমের জিনিসের এখন কপিরাইট যেমন ডিজাইন হয় তাছাড়াও ট্রেডমার্কস হয় এছাড়াও অনেক কিছু আইন রয়েছে যেগুলো সংশোধন হয়েছে ওই কপিরাইটের মোকাবিলার সমস্যার জন্য ব্যবহার করা বিভিন্ন রকম আইন